ভারত একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এখানে বহু দলের সমাগম লক্ষ করা যায় যেমন বিজেপি তৃণমূল সিপিএম প্রভৃতি এখন বর্তমানে কেন্দ্র বিজেপি সরকারের অধীনে আছে এবং রাজ্য তৃণমূল সরকারের অধীনে আর ভারত সম্পর্কে আমার পছন্দের বিষয় হলো বিজেপি কারণ এখানে শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থাকে ভালোভাবে গুরুত্ব সহকারে দেখা হয় আর অপছন্দের বিষয় হলো তৃণমূল কারণ এখানে শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থা খুব একটা ভালোভাবে দেখা হয় না আর আমার প্রিয় রাজনৈতিক নেতা হলো নরেন্দ্র মোদী যদি তার সাথে কখনও দেখা হয় তাহলে তাকে জিজ্ঞাসা করব তিনি কীভাবে এত ধৈর্য সহকারে গোটা দেশ শাসন করে